আমার পাখি দেখার জায়গা আছে আমাদের ঘরের ছাদ আছে জানালা আমাদের ঘরের জানালা আছে ছাদ দেখে ছাদে থেকেও আমরা পাখি দেখাটা উপভোগ করি বা জানলা থেকে জানলা আছে জানলার যে পাশে বাগান আছে সেখানেও বেশ পাখিরা ডাকে কিচিরমিচির করে বা সেখানে পাখিরা খেলা করে আমরাও আড়ালে দেখি পাখিটা জানলা থেকেও দেখা যায় বা ছাদের ওপর থেকে পাখি দেখা পাখি দেখার অনেক অনেক জায়গা আছে কারণ আমার বাপের বাড়ি ওখানেও বেশ পাখির পাখিদের নিয়ে অনেক কিছু ইয়ে করা হয় যেমন খাঁচার ভিতরে অনেক অনেকগুলি পাখি আছে পাখিগুলো বিক্রি করা হয় সেই জায়গায় আমরা যাই পাখি দেখার অভ্যাস আমার খুব ভালো পাখিদের আমি খুব ভালোবাসি সেই জন্য সেখানে গিয়ে পাখিদের ছবি তুলি বা ওখানে মাঠ আছে বড়ো বাপের বাড়ির ওখানে বড়ো মাঠ আছে সেই মাঠেতে অনেক অনেক পাখি থাকে বড়ো বড়ো গাছপালা আছে গাছতেও পাখি থাকে যখন সন্ধ্যা হয় ওই সন্ধেবেলায় পাখি অনেক অনেক পাখি থাকে যখন একটা ঢিল মারি তখন পাখিগুলো কিচিরমিচির করে উড়ে চলে যায় আবার যখন একটু স্তম্ভ হয়ে যায় তখন আবার পাখিগুলো যে যার ভাষায় ফিরে চলে আসে বা আমার চিড়িয়াখানাও আছে আমরা চিড়িয়াখানাতেও যাই চিড়িয়াখানায় অনেক অনেক রকমের পাখি আছে পাখিগুলো দেখি আমরা উপভোগ করি পাখি প্রিয় পাখিটাকে আমি এ খুব ভালোবাসি পাখি আমার প্রিয় পাখিদের আমি খাবার দিই ভালোবাসি চিড়িয়াখানাতে ওখানে অনেকগুলি পাখি আছে অনেক কালারের কালারিং পাখি কালো টিঁয়া কালার নীল লাল অনেক রকমের পাখি আছে সুন্দর সুন্দর পাখি বেশ জায়গা আছে পাখিদের তারপরে আমার মামার বাড়ি মামার বাড়িতেও বেশ আমার মামার ছেলেরা পাখি পোষে ওই পাখি পাঁচ ছ সাত রকম পাখি পোষে পাখিদের দেয় খাবারের ওই ঘাসের দানা দেয় পাখিগুলো যখন ঘাসের দানাটা দিই আমরা যখন যাই মামার বাড়ি বেড়াতে তখন ওই দাদাদের যখন পাখি আছে পাখিদের ঘাসের দানা খাওয়ানো হয় ঘাসের দানাগুলো যখন ওই কোটোর ভিতরে ফেলি পাখির খাঁচায় ওরা ছুটে আসে সব কটা যে যার আলাদা থাকে যখন দিই তখন এসে সবাই কিচিরমিচির করে খায় আবার যখন খাওয়া হল শেষ হয়ে যায় আবার যে যার জায়গাতে চলে যায় গিয়ে ঘোরাঘুরি করে বেশ সুন্দর লাগে মজা লাগে তখন দাদাদের আমরা বলি যে পাখির খাবারগুলো আমাদের কাছে দাও আমরা খাবারগুলো দিই ঘাসের দানা ছোলা এইগুলো পাখির খাওয়ানো হয় বেশ ওই যে বাপের বাড়ির দাদারা আছে সেই দাদাদের অনেকগুলো পাখির যারা আছে ওরা পাখি পোষে পাখির ছোটো ছোটো ডিম পাড়ে তাদের আরও ছোটো যে পাখির ছোটো ছোটো ছানা হয় ছানাগুলো খুব সুন্দর সুন্দর দেখতে এবং ওদের মায়ের কাছে খুব সুন্দর করে থাকে ওগুলো দেখতেও খুব সুন্দর লাগে দাদাদের খাবারগুলো নিয়ে আমরা বলি যে আমরা নিজে হাতে পাখিগুলো দেবো আমরা গেলে দাদারা সরেই যায় যে ওরা এসেছে পাখির তো খুব ভালোবাসে পাখিগুলো তুই যত্ন করিস পাখির জল দেবো খেতে টাইমে টাইমে ছুটে আসবো আমাদের নিজেদের না খেয়াল আমরা যখন দাদাদের ঘরেতে যাই তখন ওই দাদাদের পাখিদের খেয়াল আমরা রাখি পাখিদের খাবার দেবো পাখিদের সাথে আমরা গল্প করবো বা ছবি তুলবো পাখিদের খাবার দেবো জল টল সব দেওয়াটা একটা পাখির দেওয়া হয়ে গেলে আবার একটা পাখির কাছে যাবো আবার একটা পাখির দেওয়া হয়ে গেলে আবার আর একটা পাখির কাছে যাবো এইভাবে আমরা পাখিটাকে নিয়ে খুব উপভোগ করি আমার দাদাদের একটা ময়না পাখি আছে খুব সুন্দর আমাদের সঙ্গে কথাও বলে আমরা যখন ঘরে দাদাদের ঘরেতে যখন বাপের বাড়িতে গিয়ে যখন ঢুকব ওই দাদাদের ঘরে তখন আমার ওই পাখিগুলো বলবে কুটুম এসেছে ভালো আছো এরকম করে আমাদের সঙ্গে কথাও বলে আমরাও কথা বলি বেশ ভালোও লাগে শুনতে পাখির ডাকটা খুব সুন্দর মাঝে মাঝে পাখিদের বলি আমাদের কাছে আসে হাতের ওপরে আসে আমরা ছবি তুলে নিয়ে আসি